হ্যালো দিদি আমি আপনার মেয়ের স্কুল থেকে বলছি হ্যাঁ স্নেহার মা বলছেন তো আপনি স্নেহা কি আপনাকে বাড়িতে কিছু বলেছে স্কুলের ব্যাপারে কিছু কথা আচ্ছা হ্যাঁ আমাদের এবা পিকনিকে এই বছরের পিকনিকে নিয়ে যাওয়ার কথাটা আপনাদের মানে আপনাদেরকেও নিয়ে যাওয়ার কথা আছে পিকনিকে মানে অভিভাবকদের মা বাবা সবাই অ্যালাও আছে আমাদের ডিসিশান নেওয়া হয়েছে স্কুলের প্রধান শিক্ষক নিয়েছেন তো ওই বিষয়ে আপনাকে আমি কলটা করলাম যে আপনাকে ফুল পুরোটা জানিয়ে দেওয়ার জন্য তো হ্যাঁ আমাদের আমাদের বোলপুর নিয়ে যাওয়ার মানে কথা হচ্ছে তো অভিভাবকদের সাথেও কথা বলতে চাই যে তারাও যেতে ইচ্ছুক আছে কি না হ্যাঁ আপনি যেতে পারেন আপনার আপনার হাজবেন্ডও যেতে পারে হ্যাঁ আমরা ভাবছি কি লাক্সারি বাস করব একটা বা অনেকজন আমাদেরকে ডিমান্ড করেছে কি ট্রেনে করে যাওয়ার ইচ্ছা তো ওটা আমাদের খুবই অনেক অসুবিধা হয়ে যাবে ট্রেনটা তো ওই কারণেই আমরা হ্যাঁ একদমই সেটাই বলুন আপনাদের মেয়েরা তাও বড় হয়ে গেছে নাইনে পড়ছে ক্লাস নাইনে তারা নিজেদের নিজেদের মানে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে কিন্তু বাকি মেয়েরা তো পারবে না ফাইভ সিক্সের মেয়েদেরকে নিয়ে তো আমাদের একটু অসুবিধায় পড়ে যাব আর আমাদের টিচাররাই কতটা দায়িত্ব নেব বলুন সে কারণে মা বাবাদেরকে আরও নিয়ে যাওয়া হচ্ছে তারাও যেন নিজেদের বাচ্চা কাচ্চা সামলে রাখে ভালো করে তো আমাদের ফিজটাও আমরা বলে দেবো যে এত টাকা লাগবে সেটা স্নেহা সবই ক্লাস যদি রেগুলার ক্লাস করে সেটাও জেনে যাবে স্নেহা

হ্যাঁ সেটা বলে দেবো ওটা এখনও আমাদের ডিসিশান চলছে তো আপনারা কি বোলপুর যেতে ইচ্ছুক না আপনারা মাইথন যেতে ইচ্ছুক সেটাই সবার মানে সব প্যারেন্টসদের কাছে জিজ্ঞেস করা বুঝতে পারলেন তো আপনি কি আপনার ডিসিশানটা একটু বললে খুব ভালো হতো যে আপনি কোথায় যেতে ইচ্ছুক আছেন হ্যাঁ সেটাই ঠিক বলুন হ্যাঁ বুঝতে পেরেছি বোলপুরটাই সবাই বলছে যে বোলপুরটা গেলেই খুব ভালো হয় তা আমি ওই জন্য প্রতিটা প্যারেন্টসকে জিজ্ঞেস করে নিচ্ছি কি তারা কে কে যাবে এমনকী ও স্নেহার যদি কোনো দিদি থাকে বা ছোটো বোন থাকে তাকেও নিয়ে যেতে পারেন সাথে কোনো অসুবিধা নেই আপনার সাথে যাবে তাদের হয়তো একটু পিকনিক ফিস্টের ইটা কম লাগ হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ রেগুলার ক্লাসে পাঠাবেন সমস্ত কিছু ওখানে জানিয়ে দেওয়া হবে আর অসুবিধা হলে ফোন করব আমিই বলে দেবো সবকিছু আপনাকে ধন্যবাদ তাহলে রাখি